হ্যাঁ আমি আমার পশুদের পরিচর্যার জন্যে আমি খুব যত্ন নিই এবং আমার পশুদের পরিচর্যার জন্যে আমি কোনো লোক রাখি না আমি নিজেই তাদেরকে পালন করি আর নিজের হাতেই তাদেরকে পরিচর্যা করি তো তাদেরকে আমি স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্যে স্থায়ীভাবে তাদেরকে ঘর করে দেওয়া হয়েছে তাদেরকে আমরা সেইভাবেই রাখি